ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল দুর্গা পুজো এবং ছুটির দিনগুলি হল স্বাধীনতা দিবস প্রজনতন্ত্র দিবস মে দিবস শিক্ষক দিবস আর রবীন্দ্রনাথের জন্মদিন পঁচিশে বৈশাখ